কিছু দিন আগে যে জিনসটি কিনেছিলাম এখনো সাত দিন হবে কিনেছিলাম ঠিকই আছে খারাপ মানে খারাপ বলব না কিন্তু এমনি এমনি সবদিক ঠিক আছে কিন্তু ওই জিনসের যে জিপটা মানে চেনটা যেটা আছে না চেনটা আমি যেদিন কেচেছি মানে কাচার ঠিক কাচার পরেই দেখলাম চেনটা কেমন খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল মানে লকটাই মানে চেনের যে হুকটা সেটাই কেটে গেল দিয়ে এখন মানে যেহেতু চেনটাই কেটে গেছে সেহেতু ওটা আর পরার মতনও নয় আর পরা যাচ্ছেও না তো এমনি সব ঠিক ছিল কিন্তু ওই চেনটির জন্যই জিনসটা একবারেই বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল মানে পরার মতন নয় চেনটা কেটে গেছে নিশ্চয়ই ভালো রকম কোয়ালিটির চেন নয় ওটা যেটা ভালো না বলেই হয়তো কেটে গেছে কোয়ালিটি যদি ঠিকঠাকভাবে ওরা দিত তাহলে হয়তো কাটত না কিন্তু চেনটা খারাপ দিয়েছে বা তুলনামূলক ও মানে কোয়ালিটি খারাপ বলেই ওটা কেটে গেছে যাই হোক ওই চেনটির জন্যে জিনসটিকে আমি বলব না যে ও মানে সমস্ত দিক বিচার করে ওইটাই তো মানে ইয়ে মানে কী বলব প্রধান তো চেনটা কেটে যাওয়ার জন্যে জিনসটাই বাতিল হয়ে গেছে সব দিক বিচার করে বলতে গেলে বলব যে জিনসটা সত্যিই ভালো নয়